আচ্ছা দাদা আমি যে ওলাটা বুক করেছিলাম তো আমার টাইমের কখন পৌঁছাবে একটু কাইন্ডলি বললে খুব উপকারটা হতো কারণ আমি ফ্লাইট ধরব তো ফ্লাইট আমার মিস হয়ে যাওয়ার ভয় আছে তাই কাইন্ডলি যদি আমাকে একটু জানিয়ে দেন তাহলে আমার খুব উপকৃত হয়